হ্যালো উবের এজেন্সি আমি আপনাদেরকে বলছিলাম যে আমার কাছে কিছু প্রোমো কোড আছে তো ওই কোডটা যদি আমি ব্যবহার করি ধরুন আমি ঘুরতে যাবো বাইরে কোথাও আমার বন্ধুদের সাথে যাবো বাইরে ধরুন দীঘাতে যাবো ঠিক আছে তো আমি চাইছিলাম যে আমার কাছে যে প্রোমো কোডগুলো আছে সেই প্রোমো কোডগুলো ব্যবহার করে যদি কিছু ছাড় পাওয়া যায় আর কি প্রোমো কোডগুলো ওগুলো অ্যাক্টিভ হ্যাঁ অবশ্যই অ্যাক্টিভ আছে রিসেন্টলি আমি প্রোমো কোডগুলো পেয়েছিলাম ওগুলো অ্যাক্টিভ আছে তো সেগুলোতে কী ছাড় আছে কী ছাড় পাওয়া যাবে সেই ছাড়গুলো আপনি ওটা দেবেন ঠিক আছে আমি আমি কিন্তু এই যে আপনাদের উবের এজেন্সি এতে কিন্তু আমি কান্টিনিউ ন্টিনিউ আপনাদের সাথে যাতায়াত করি তো আমি সব দিনই আপনাদের উবের নিয়েই মোটামুটি যেখানে যাওয়ার সেখানে যাই তো আমি চাইছিলাম এখন ঘুরতে যেতে সেই জন্য আমি আমার বন্ধুদের সাথে বেরিয়েছিলাম যাবো বলে দীঘা যাওয়ার জন্য আমার ক্যাবটা লাগবে তো সেই জন্য যে রেট হচ্ছে সেটা আপনি মোটামুটি যতটা রেট আছে ঠিক আছে আপনি তার থেকে অনেকটাই ডিসকাউন্ট করবেন কারণ কী বলুন তো কারণ আমরা তো সবদিন আপনাদের উবেরটিই যাই তো সে জায়গা থেকে যতটা ডিসকাউন্ট করবেন ততটা ততটা ভালো নাহলে আমি উবের বাদ দিয়ে ওলা বা অন্য কোনও এজেন্সির সাথে যোগাযোগ করবো কারণ দেখুন আমরা কন্টিনিউ যখন আপনাদের এটাতেই যাচ্ছি তো সেজন্য আপনি দেখবেন যাতে ডিসকাউন্টটা ডিসকাউন্টটা বেশি পাওয়া যায় ঠিক আছে আপনি যে রেটটা বলছেন তার থেকে অনেকটাই যাতে রেট কম হয় রেটটা যাতে আমি যাতে অনেকটাই কমে যেতে পারি ঠিক আছে কম টাকাতে আমি যেতে পারি আমরা ঘুরতে যেতে পারি সেই জায়গাগুলো আপনি দেখবেন যাতে এগুলো সুবিধা হয় ঠিক আছে আর আপনি সবসময় এটা দেখবেন যাতে অনেকটা কমে যাওয়া যেতে পারে আর প্রোমো কোডগুলো যেগুলো আমার কাছে আছে সেগুলো অ্যাক্টিভ আছে আপনি দেখবেন ওটা নিয়ে ওটা যাতে মানে অ্যাক্টিভটা ওটা যাতে প্রোমো কোড থেকে কিছু টাকা মাইনাস হয় তারপর আপনি সবথেকে মেন জিনিস হচ্ছে আপনার রেটটা রেটটা আপনাকে কিলোমিটার হিসাবে যেটা নিচ্ছেন আপনাকে অনেকটা একটু কম নিতে হবে যেটা চলছে ঠিক আছে ধরুন পনেরো টাকা রেট চলছে মার্কেট পার কিলোমিটার আমি যেহেতু আপনাদের কান্টিনিউ যাতায়াত করি সেই জন্য ওটা বারো টাকা কি তেরো টাকার বেশি আমি দিতে পারবো না ঠিক আছে যদি না হয় তাহলে কিন্তু আমাকে অন্য কিছু ব্যবস্থা দেখতে হবে বুঝতে পেরেছেন তো তো সেই জন্য আপনি চেষ্টা করবেন যতটা রেট কমানো যায় ঠিক আছে সেটা কমবে কমাবেন ঠিক আছে না দেখুন পনেরো টাকা রেট মার্কেটে চলছে আমি পনেরো টাকা দিয়ে আপনাদেরটায় যাবো কেন এটা বলুন আমাকে কারণ যদি মার্কেটে পনেরো টাকা চলে আমি সবসময় চেষ্টা করবো যেহেতু আপনাদের সবদিনের সবদিনের গ্রাহক সেই জন্য সেই জন্য আপনি ওটা বারো টাকা বা তেরো টাকা পার কিলোমিটার হিসাবে দীঘা যাবো আপনি ওটা নিয়ে যাবেন ঠিক আছে আর যদি দেখেন যে ওটা একটু কমই হচ্ছে তাহলে মোটামুটি আপনি দেখবেন যতটা যা করা যায় ততটা করবেন ঠিক আছে কারণ আপনাদের সবদিনের গ্রাহক যেহেতু সেই জন্য আপনি ওটা চেষ্টা করবেন রেটটা যাতে একটু কমে করা যায় অন্যদের তুলনায় নাহলে আপনাদের কন্টিনিউ গ্রাহক হয়ে আমার কী লাভটা বলুন সব দিন যেহেতু আপনাদের সাথেই আমি কাজ করি বা আপনাদের কোথাও যেতে হলেই আপনাদের ক্যাব বুক করি কোথাও ঘুরতে গেলে বা যে কোনও জায়গাতে গেলে আপনাদের ক্যাব নিয়ে যাওয়া হয় তো সেই জায়গা থেকে আপনি সবসময় এটা দেখবেন যাতে আমি আপনাদের গাড়িটা নিয়েই যেতে যেতে চাই আর কি যেতে অ্যাকচুয়ালি কী বলুন তো আপনাদেরটাতে অনেক ভালোভাবেই যেতে পারি আর কি সেই জন্য আমি চাইবো যে আপনাদেরটার সাথেই যাওয়ার তো রেটটা দেখবেন যতটা যা রেটটা করা যায় বারো টাকা থেকে তেরো টাকা পার কিলোমিটারের জন্য আমি ওটা পে করতে পারি আপনাকে তো আপনি ওটা সবসময়ই মাথায় রাখবেন রেটটা যতটা কমে করা যায় সেটা করবেন